হ্যাঁ আমি বড়ো মাছ ধরেছি বড় মাছ ধরাটা হচ্ছে সব সময় বড়ো মাছ আমি আমার জীবনের সব থেকে একটা বড়ো মাছ আমি আট কিলো পর্যন্ত মাছ ধরেছি বা মাছ ধরাটা আমি বাঁদের থেকে তার উপরের জমিগুলোর মধ্যেও মাছটা উঠে গিয়েছিল আমি মাছটা মোটামুটি ওই এক হাতের মতো জল ছিল তাতে করে মাছটা যখন ওখানে খেলছিল তখন আমি মাছটা দেখতে পাই এবং মাছটা ধরার পর মানে ধরতে যাওয়ার সময় আমি লক্ষ্য করি যে মাছটা তো আমি একা কী করে ধরবো সেই অবস্থায় আমি কী করি আমি মাছটাকে আগে দেখি যে কোন দিকে যাচ্ছে আসছে মাছটার গতিবিধি লক্ষ্য করি তারপর হঠাৎ করে আমি কিন্তু মাছটার উপরে গিয়ে মানে আমি কী বলবো হাত দিয়ে মাছটাকে ধরার চেষ্টা করে মাছটা লাফালাফি করে কিন্তু আমি অনেকক্ষণ দেখার ফলে মাছটার গতিবিধি লক্ষ্য করেছিলাম এবং মাছটা আমি শেষ পর্যন্ত কিন্তু ধরেছিলাম এইটি আমার জীবনের সব থেকে বড়ো মাছ ধরার অভজ্ঞতা